বৃহত্তর কৃষি ব্যবসার প্রতিযোগিতা গ্রামাঞ্চলের ক্ষুদ্র কৃষকদেরকে খুবই প্রভাবিত করেছেন কারণ এই কৃষি ব্যবস্থা প্রতিযোগিতার জন্য গ্রামাঞ্চলে কৃষি পণ্যের দাম কখনও কখনও বেড়ে যায় কারণ একে অপরের সাথে টক্কর দিতে গিয়ে কে পণ্য কিনবে কে বেশি টাকা দিতে পারবে সেই নিয়ে যা সেই নিয়ে তর্ক বিতর্ক শুরু হয় এবং এতে শুধুমাত্র এ কৃষকেরাই লাভবিত হয় কারণ একটা ব্যবসাদার যদি কোনো কিছুর দাম দেয় এবং অন্য ব্যবসাদার তার থেকে যদি বেশি পরিমাণ দামে সেই কৃষি পণ্য কেনে তাহলে কৃষকেরা সেই বে যে বেশি টাকা দেয় তাকেই বিক্রি করতে চান এই জন্য বৃহত্তর কৃষি ব্যবসাতে সব ব্যবসাদারদের মধ্যে প্রতিযোগিতা দেখতে পাওয়া যায় কেউ যদি কম দামে আলু কিনে তার থেকে বেশি দামে যে আলু কিনে তাকে সমস্ত কৃষকেরা বিক্রি করে এতে কৃষকেরা উপকৃত হয় তাদের যে সমস্ত খরচা হয়েছে এবং তাদের যার যতোটুকু পরিশ্রম তারা করেছে তার সঠিক মূল্য তারা পেতে পারে শুধুমাত্র এই বৃহত্তর কৃষি ব্যবসা প্রতিযোগিতার মাধ্যমে কারণ এতে ব্যবসাদারদের মধ্যে প্রতিযোগিতার সৃষ্টি হয় এবং কে বেশি পরিমাণে কৃষকদের কাছ থেকে কৃষি পণ্য কিনতে পারে এবং কারা কা কোন কৃষক কোন ব্যবসাদারকে পছন্দ করবে এবং তাকে বিক্রি করবে সেটা নির্ভর করে এতে কৃষকেরা বেশি পরিমাণে টাকা পেলে তাদের দৈনন্দিন জীবনের শখ আহ্লাদ পূরণ করতে পারে এছাড়া তারা সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে